আমি গাড়ির জন্য স্থানীয় ট্যুর এজেন্সিতে এ ফোন করেছিলাম সেখানে একটা গাড়ি বুক করেছিলাম কিন্তু গাড়ির ড্রাইভার ঠিক সময়মতো গাড়ি নিয়ে আসছে না বলে আমি ওই মানে বুকিংটা ক্যানসেল করতে চাই তাই ক্যানসেল করে দিলাম কেননা নির্ধারিত সময়ে না এলে তো অসুবিধা হয়ে যাবে আমার ওই জন্য আমি ওটা ক্যানসেল করলাম